আমাদের রাজ্যের রাজ্য খুবই একটা সৌন্দর্য জায়গা যেটির কোনো কল্পনা করা যায় না যে রকম ওখানের মধ্যে একটা সৌন্দর্য জাগা হচ্ছে দার্জিলিং দার্জিলিং যেরকম ওখানের বিখ্যাত চা বাগান খুবই সুন্দর দেখতে তারপরে দেখুন যে রকম আছে এই অযোধ্যা পাহাড় সেখানের পাহাড় উঁচু পর্বত খুবই সুন্দর দেখতে আর যেমন হচ্ছে আমাদের এখানকার জলের ইয়ে সমুদ্রর মধ্যে পড়ছে এই মন্দারমণি খুবই সুন্দর সমুদ্র কাছাকাছির মধ্যে ঘুরতে যাওয়ার খুবই ভালো একটি জায়গা খুবই সুন্দর